আমি আজ কেশিয়াপাতা থেকে গুপ্তমনি যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম এবং গাড়িতে উঠতেই দেখি গাড়িটার সিটটা ছিঁড়ে গেছে ঠিক বসে আমি ঠিক আরাম পাচ্ছিলাম না এবং রাস্তায় মাঝে কিছু যেতে যেতেই একটু দেখলাম যে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেল সেখানে আমাকে অনেক সময় ওয়েট করতে হয়েছে অনেক সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে এবং দেখছি যে খানিকক্ষণ গিয়ে দেখছি যে ঠিকঠাক হর্নও কাজ করছে না এইভাবে গাড়ি হলে আমি আমার অনেক সমস্যা হয়েছিলো তার জন্য আমি অভিযোগ জানাতে চাইছি